আমি সব থেকে প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য আঁকতে ভালোবাসি কারণ এটা প্রাকৃতিক সৌন্দর্য আঁকার জন্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যাওয়ার প্রয়োজন হয় সেই কারণেই আমার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আঁকতে বেশি পছন্দ পছন্দ করি কিংবা পছন্দ হয় আর ওই ও সব ওই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে গেলে নিজের মনটাও ভালো হয়ে যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য এমনই একটা জিনিস যেটার মাঝখানে গেলে নিজের মন ভালো হয়ে যায় যার কারণেই প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আঁকতেই বেশি পছন্দ করি